আমরা জন্মের পর থেকে বাংলা ভাষায় কথা বলি আমাদের বাংলা ভাষা মাতৃভাষা আমরা মায়ের মুখ থেকে জন্মানোর পর থেকে মায়ের মুখ থেকে যে ভাষা শিখে এসেছি সেটা হলো মাতৃভাষা আমরা আমাদের আত্মীয়দের কখনো প্রণাম জানিয়ে কখনো নমস্কার জানিয়ে আমরা তাদের আমাদের অনুভূতি প্রকাশ করি বড়োদের আমরা পায়ে হাত দিয়ে প্রণাম করে আমরা আশীর্বাদ নিই এবং তাদের শ্রদ্ধা জানাই আবার ছোটোদের জোড়াজোড়ি করে গলা আলিঙ্গন করে ধরে কিন্তু আমরা তাদের ভালোবাসা প্রদান করি এছাড়াও আমরা কোথাও গেলে মানুষকে সম্মান করি এবং যতোটুকু পারি তাদের পরিচয় দেওয়ার চেষ্টা করি কাউকে কাকিমা কাউকে মামিমা কাউকে মামা এই ধরণের পরিচয় কিন্তু আমরা দিয়ে থাকি এইভাবে আমরা আমাদের আত্মীয়তা অনুভূতি প্রকাশ করি